হ্যাঁ হ্যাঁ আমি বাপি পাত্র বলছিলাম বাপি পাত্র বলছি জয়ন্তদা বলছেন তো জয়ন্তদা তো হ্যাঁ বলছিলাম যে হ্যাঁ জানি বুঝতে পেরেছি আমি হচ্ছে এই সামনে রবিবার হচ্ছে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ইয়ে যেতে চাই দীঘা বুঝতে পেরেছেন তো আপনার ট্রাভেলারটা কী ভাড়া পাওয়া যাবে আমি ওই ধরুন না ছজন যাব ছজন থেকে আটজন হবে হ্যাঁ দীঘা যাব এবার ওই

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে আর ভাড়া কীরকম কী আছে যে দীঘা যাব দীঘা যাব শুনুন দীঘা যাব ওখান থেকে এক রাত কাটিয়ে পুরী যাব ঠিক আছে পুরী থেকে গিয়ে আমি এক বারে মানে বাড়ি ব্যাক করব ঠিক আছে এ এমন কি আমার ওখানে যে হোটেলে থাকব কোথায় আর খাওয়া দাওয়ার সমস্ত বন্দোবস্ত আপনাকেই করে দিতে হবে বুঝতে পারলেন তো হ্যাঁ দীঘা যাব সেদিনটা সারা দিন থাকব ঠিক আছে সেখানে খাওয়া দাওয়া করা হবে তারপরে ওইখানে রাত্রি দশটা এগারোটার মধ্যে এবার পুরী চলে যাব হ্যাঁ পুরী বেরিয়ে যাব ওখানে এক দিন থাকা হবে ওইখানে এক থেকে ধরুন দু দিন হয়ত থাকব সেখান থেকে আবার আমি ঘরে চলে আসব ঠিক আছে এবার আপনি ধরুন আপনি তো গাড়ি চালান ঠিক আছে এই সব খাওয় দাওয়া হোটেল কী কীরকম কী আছে সেগুলো সম্বন্ধে আপনি ভালো জানেন বুঝতে পেরেছেন তো হ্যাঁ হ্যাঁ স্যার কুড়ি বাইশ হাজার টাকা বলছি হ্যাঁ একটু আঠেরো হাজার টাকা হলে ভালো হত না আঠেরো কুড়ি আঠেরো হাজারের মতো একটু বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা যাই হোক তাহলে এই এই রবিবারে যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওখানে চলে আসবেন রবিবার দিন আমার তোর আপনি তোর সন্ধ্যা ছটার সাতটার মধ্যে চলে আসবেন ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে